হ্যালো সুইগি আমি আফ্রিন ইসলাম আমি এখন গীতাঞ্জলি এক্সপ্রেসে আছি এই ট্রেনটা রাত সাড়ে দশটায় নাগপুর স্টেশানে পৌঁছবে আপনারা কি কিছু মিল নাগপুর স্টেশানে ডেলিভারি করতে পারবেন আমি অর্ডার দিচ্ছি খাবারগুলো হলো চারটে রুটি একটি চিকেন চাপ এবং এক প্লেট ছোলা ভাটুরা আপনি যদি অনুগ্রহ করে ডেলিভারি করতে পারেন তাহলে আমি নাগপুর স্টেশানে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি পেমেন্ট করে দেব